এক আমি পশু পাখিদের ঝটফট ধরে ধরি এবং খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বা পায়খানা দেখে বুঝতে পারি সেই পশু পাখিটা সুস্থ এটা থেকে লক্ষণ করতে পারি এবং আমার একটা গল্প বলি আমার বাড়ির পাশে একটা কাকু ছিল যিনি একবার একটা দোকানে কুকুর কিনতে গিয়েছিলেন এবং সেই কুকুরটার খাওয়া দাওয়া ঝটফট ধৌরাাদৌড়ি লাফালাফি দেখে মন রক্ষণ করেছিলো যে কুকুরটা ভালো হবে এবং সুস্থ বুঝতে পেরেছিলো এবং সে বাড়িতে এনেছিলো এবং সেটা ভালো হয়েছিলো